কোনো সময়ে ছবি আঁকার জন্য আমি পরিস্থিতি প্রকৃতি সব কিছু দেখে ছবি আঁকি ছোটবেলা থেকেই আমার ছবির প্রতি একটা ন্যাক রয়েছে ছবি আঁকাটা আমার খুব পছন্দের ছোটবেলা থেকে যখন টিউশন স্যারের কাছে যেতাম তখন স্যার এক একটা জিনিসকে ধরে শিখিয়েছিলেন ছবি কীভাবে আঁকতে হয় ছবি এমন একটা জিনিস যা থেকে নিজের মনের কথা আমরা প্রকাশ করতে পারি ছবি এমন যা দেখলে মানুষের ভিতর থেকে অনুভূতি প্রকাশ হতে পারে আমরা প্রকৃতি প্রকৃতি দেখি সেই প্রকৃতি কতটা অপূরূপ সৌন্দর্য হতে পারে তা আমরা ছাড়া যদি অন্য কাউকে সেই জিনিসটি বোঝানোর হয় তাহলে তা আমরা ছবি এঁকে দেখাতে পারি আমরা একটা ধরো আমরা কোথাও একটা জায়গায় গিয়েছি যেখানে অপরূপ সুন্দর দৃশ্য সেই দৃশ্যকে তুলে ধরতে আমরা ছবি আঁকতে পারি ছবি আঁকার জন্য প্রকৃতি সৌন্দর্য পাখি ইত্যাদিকে আমরা তুলে ধরতে পারি যেমন একটা পাখি কীভাবে বাসা তৈরি করে সেই বাসায় তার বাচ্চাকে কীভাবে সে খাদ্য প্রথম সময় তাকে খাওয়ায় তাকে তার প্রথম ওড়া এসব প্রভৃতি জিনিসকে আমরা ছবির মধ্য দিয়ে প্রকাশ করতে পারি কখনও ভালোবাসার ক্ষেত্রেও আমরা ছবিকে ব্যবহার করতে পারি ছবি ছবি এমন একটা জিনিস যা আমাদের মনের অনুভূতিকে প্রকাশ করিয়ে দেয় আমরা অনেক সময় পড়ে থাকি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনেক কবিতা যার মধ্যে দিয়ে আমরা প্রকৃতি তার মনের ভাব বুঝতে পারি তেমনই ছবি ছবি আমরা এঁকে সেই একই জিনিস বোঝাতে পারি ছোটবেলা থেকে যেহেতু আমার ছবির প্রতি ন্যাক ছিল তাই জন্য আমি প্রকৃতি পাখি জায়গা সব কিছুতে আমি ছবি আঁকার চেষ্টা করি প্রথমত আমি সেই জিনিসটাকে বুঝি যে তার মধ্যে কী লুকিয়ে আছে সেই লুকিয়ে থাকা জিনিসটাকেই আমি ছবির মাধ্যমে প্রকাশ করি প্রথমত ছবি আঁকতে বসলে আমি রঙ তুলি নিয়ে এটাই ভাবি যে এই জিনিসটাকে আমি কতটা সুন্দর করে সবার কাছে প্রকাশ করতে পারব এখন আমার প্যাশনের প্যাশন যেহেতু ছবি হয়ে গিয়েছে পেইন্টিং করা বা ড্রয়িং আমরা বলে থাকি তা শুধু আমার জন্য ড্রয়িং না অনেক যারা ড্রয়িং বা পেইন্টিং করে তাদের কাছে শুধু সেটা একটা ছবি যা লোকে দেখা লোক দেখানোর জন্য কিন্তু এখন আমি যা পেইন্টিং করি সেটা লোক দেখানোর জন্য নয় আমি নিজের থেকেই সেই জিনিসটাকে সবার সামনে প্রকাশ করার জন্যই পেইন্টিং করি অনেক সময় অনেক মানুষকে দেখেছি যারা ছবি আঁকছে ঘর বাড়ি গাছপালা যদি তাদের কাছে জিজ্ঞেস করা হয় এই ছবিটির মানেটি কী তারা বলতেই পারে না কিন্তু ছবি তো তা নয় ছবি আঁকা হয় কিসের জন্য সেই জিনিসটাকে বোঝার জন্য ছবি ছবি এমন জিনিস যা মানুষকে সব কিছু বোঝাতেও পারে আবার অনেক কিছু অর্জন করিয়ে দিতেও পারে শুধু যে বইপত্র থেকেই যে জ্ঞান বা জীবনে কিছু করা যায় তা নয় আমার মনে হয় পড়াশুনো পড়াশুনো আমাদের জীবনে পড়াশুনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছেই কিন্তু আমরা ছবি এঁকে নাচ গান বা অন্য কিছুর দ্বারাও আমাদের জীবনে আমরা সাকসেসফুল হতে পারি তেমনই ছবি আঁকাটা আমার আজকালকার দিনে বাচ্চা কাচ্চারা ছবি আঁকাই ছেড়ে দিয়েছে একমাত্র পড়াশুনা ছাড়া আজকালকার দিনে বায়োলজিতে কিছু ছবি আঁকতে হয় জিওগ্রাফিতে কিছু ছবি আঁকতে হয় সেইটুকুর জন্যই আজকালকার দিনে বাচ্চা কাচ্চা ছবি আঁকে কিন্তু তাছাড়া তাদের মধ্যে সেই প্রতিভা নেই যে নেচারকে দেখে ছবি আঁকার এখন তারা শুধু পড়াশুনার দুনায় দুনিয়ায় হারিয়ে গিয়েছে আর আমাদেরকে সেই চেতনাটাই করতে হবে যে ছবি ছবি দেখে তারা যেন তার প্রতি আকর্ষিত হয় এবং সেই ছবি আঁকার চেষ্টা করে আঁকার নয় আমার আমাদের এটা করা উচিত সব স্কুলে প্রতি সপ্তাহে একদিন ছবি আঁকার জন্য কোনো ছবির প্রতিযোগিতা বা এমন কিছু করতে হবে যা শিশু মনকে অনুপ্রাণিত করবে